হ্যাঁ দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কলেজ কেমন চলছে

আমাদের স্কুল এই মোটামুটি চলছে হুম নতুন কী চাপ হ্যাঁ রাজনীতির নেতার হাত ধরে এই একজন জয়েন হয়েছে হ্যাঁ পাচ্ছি

হ্যাঁ